হ্যাঁ হ্যাঁ বলছি বলুন হ্যাঁ দাদা অবশ্যই সাহায্য করব আমাদের এই ট্রেনের টিকিট তো আপনি যে সময় বললেন এখন তো নেই আপাতত নেই ট্রেনের টিকিট এখন স্পেশাল ট্রেন দেবে হুম স্পেশাল ট্রেন দিলে স্পেশাল ট্রেনে আপনা আপনাকে মানে আপনি যদি বলেন তাহলে স্পেশাল ট্রেনে আপনাকে ব্যবস্থা করতে পারি সেটার কনফার্ম থাকুন যে স্পেশাল ট্রেনও দেবে এবং স্পেশাল ট্রেনে আপনাকে আমি নিয়ে যাব আর একটা ব্যবস্থা আমরা করেছি মানে ওই বাড়তি লোকের চাহিদার জন্যে আমরা একটা ব্যবস্থা করেছি সেটা হলো আমি এই বছরই মানে এত দিন ধরে তো ট্রেনেই আমি জার্নিগুলো করাচ্ছিলাম এইবারের থেকে একটা ভলভো বাস একটা নিয়েছি আমি এবং এই ভলভো ভলভো বাসটা মানে এই এই সিজনে মানে এই এইবারই এই গরমের ছুটিতে আপনাকে ওই ও নর্থ বেঙ্গলে নিয়ে যাবে আপনি যদি বলেন তাহলে ভলভো বাসে অটোমে মানে অলরেডি বুকিং কিছুটা শুরুও হয়ে গিয়েছে ভলভো বাসে আপনার কোনো কষ্ট হবে না হুম পুশ ব্যাক সিট উপর শোওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে আপনি আমাদের প্রথম আমাদের সাথে যাওয়ার চে চেষ্টা কল করছেন আপনার জন্য অবশ্যই এই সুবিধা আমরা দেবো আমরা আগে ট্রেনের ব্যবস্থা দেখব যদি ট্রেনে আপনি না পাওয়া যায় বা ট্রেন স্পেশাল ট্রেন হয়তো আপনার সময় মতো হলো না এরকম বিষয়ের যদি কিছু থাকে তাহলে আপনি ভলভো বাসে যেতে পারবেন এই বিষয় নিয়ে আপনি নিশ্চিত থাকুন আপনার এই গরমের ছুটি আমাদের সাথে আম আপনি ট্রেন বা বাসে যেখা যেভাবেই হোক আপনি আমাদের সাথে এবার যাচ্ছেন আমাদের পরিষেবা আপ আপ আপনাকে আমরা দিতে পারব এই নিয়ে আমরা মানে খুব আনন্দিত ঠিক আছে দাদা তাহলে পরে কথা হবে এই কথা থাকল আপনি বলবেন পরে আমরা এই বি নিয়ে ব্যবস্থা করব আপনার জন্যে আপনার কোনো চিন্তা নেই আপনার বেড়ানো হবেই ঠিক আছে রাখলাম হুম